হ্যাঁ কাছাকাছি একটা লাইব্রেরি আছে যেখানে লোকেরা অনেক সংবাদপত্র পড়তে পারে যেমন আমাদের বিদ্যালয়ে শিবুর গ্রামের পাশেই একটা লাইব্রেরি আছে যেখানে সমস্ত রকমের বই পাওয়া যায় যেমন গল্পের বই নাটকের বই কবিতার বই গানের বই সমস্তরকমের এইখানে বাড়িতে বই নেওয়া নিয়ে যাওয়ারও অনুমতি আছে এখানে লোকেরা বই পড়তে আসে ঠাণ্ডা পরিবেশ ঠাণ্ডা পরিবেশের জন্য এবং সংবাদপত্র বই এরা পড়তে ভালোবাসেন